সাশ্রয়ী মূল্যের পরিবহনের অভিগমনের অভাবে এর কারণে স্বাস্থ্য সেবা চিকিৎসা এবং চাকরির সুযোগের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে যদি আপনার নিকটবর্তী শহরে পরিবহনের সুবিধা পর্যাপ্ত না হয় বা যদি সেটি ব্যয়বহুল হয় তাহলে এরপর কয়েকটি সমস্যা দেখা দিতে পারে যেমন স্বাস্থ্য সেবা প্রচলিত স্বাস্থ্য সেবা পৌঁছানো কঠিন হয়ে দাঁড়াবে সাশ্রয়ী পরিবহনের অভাবে সুলভ পরিবহন অথবা সাশ্রয়ী পরিবহনের অভাবে ভালো মানের স্বাস্থ্য সেভার সুবিধা নিতে পারবে না সাধারণ মানুষ বিশেষ করে দূরবর্তী এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে তো সেখান থেকে হাসপাতাল বা ডক্টর ক্লিনিকে পৌঁছাতে খুবই অসুবিধার মুখে পড়তে হবে এবং অপরিকল্পিত চিকিৎসা জরুরি পরিস্থিতিতে যদি পরিবহন সহজলভ্য না হয় তবে মানুষের প্রায়ই স্থানীয় কম পরিবর্তনশীল স্বাস্থ্য সেবার সুবিধার উপর নির্ফল করতে হবে যা সব সমায় মন সম্পন্ন নাও হতে পারে তো যেটা অর্থাৎ শিক্ষার দিকেও সমস্যাটা দেখা দিতে পারে স্কুল বা কলেজে যাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে সাশ্রয়ী মূল্য পরিবহন ব্যবস্থা না হলে স্কুল কলেজে যাওয়ার জন্য শিক্ষার্থীরা ইচ্ছুক প্রকাশ করবে না একটা ব্যয়বহুল হয়ে দাঁড়াবে সেকালে পরিবারের উপরেও একটা অতিরিক্ত বোঝার সৃষ্টি হবে বেশি সুযোগের অভাব যারা শহরে ভালো মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হতে চায় তাদের জন্য দূরত্ব বা পরিবহনের অভাব একটি বড়ো বাঁধা হতে পারে